না দিদি আমার তো আমি তো আজকে ওই আপনার এই এরিয়ায় মানে আপনার ওখানে নেই আমি একটা অন্য জায়গায় আছি তো আমাকে তো অন্য রুট দিয়ে দিয়েছে আমাকে তো সেই রুটেই দিতে হবে না সেটা আমি কী করে বলি দিদি আমার তো খারাপ লাগছে শুনতে আপনার কাছে তো মেসেজ এসেছে না মেসেজটা তো আপনার কাছে যেটা এসছে সেটা তো নিয়ম অনুসারে এসেছে আপনি ঠিকই বলছেন কিন্তু আমার তো উপায় নেই আমি তো একদম অন্য জায়গায় আমাকে দিয়ে দিয়েছে আজকে আমি তো এইখানে নেই আপনার অ্যাড্রেসে এটা তো বলতে পারব না একটু আপনি আপনি একবার হ্যাঁ আপনি একটা কাজ করুন আপনি একটু জানান এ সে তো করতেই পারেন না আমিই বা কি করব বলুন আমাকে তো একটা অন্য জায়গায় দিয়েছে আমাকে অন্য জায়গায় দিয়েছে কাজ আমি সেখান থেকে এখানে কী করে আমার তো সেই রুটের যা যা আছে সেইগুলো তো আমাকে স্লিপ ধরে ধরে দিতে হচ্ছে না আমার তো কোনও নিজের ইচ্ছে মতো করার জায়গা নেই আমি তো মানে একদম মানে জাস্ট কর্মচারী আমাকে তো যেখানে যা বলবে তাই করতে হবে না না আমার তো আমাকে তো আজকে এলাকা চেঞ্জ করে দিয়েছে আমাকে তো অন্য এলাকায় আজকে ঘুরিয়ে দিয়েছে না আমাদের অনেক সময় ঘুরিয়ে দেয় প্রত্যেক দিন যে এখানে থাকব তা না হ্যাঁ সেটা তো কর আমার তো কোনও আমার তো কোনও উপায় নেই আমার কাছে তো আপনার তো স্লিপই নেই ঠিক আছে ঠিক আছে আপনি নিন আমার আর কি করব বলুন আমার খারাপ লাগছে